আমি সিমেন্টের দাম জিনিস করছি হ্যাঁ আ কত করে দাম দাম কতো

আচ্ছা কত বস্তা লাগবে বলছে কিন্তু একটু রেট কমবে না আচ্ছা আমার লাগবে হয়তো একটু বেশি ঠিক মিস্ত্রী বললে তবে তো হবে সেরাম সেরাম জিজ্ঞেস করা হচ্ছে বুঝেছো মিস্ত্রী আচ্ছা তাহলে মিস্ত্রির সঙ্গে কথা বলে তবে তো হবে নাহলে আমি যদি নিয়ে আসি আমার তো এ হয়ে যাওয়া বুজেছো মিস্ত্রির সঙ্গে কথা বলি হুম হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি মিস্ত্রির সঙ্গে হ্যাঁ মিস্ত্রীর সঙ্গে কথা বলে পাবো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মিস্ত্রীর সঙ্গে কথা বলে তোমার তোমার সঙ্গে যোগাযোগ করব হ্যাঁ আচ্ছা হম গাড়ি হ্যাঁ গাড়ি তো নে বেশি মাল নিয়ে যেতে গাড়ি করতেই হবে